আমরা সাধারণত পড়াশুনা করেছি ছোটোর থেকে করেছি স্লেট পেন্সিল বই নিয়ে তারপরে যখন হাই স্কুলে গেছি তখন ব্ল্যাকবোর্ড মাস্টার মশাই ডাস্টার চক ছড়ি খাতা পেন্সিল বই এই সমস্ত নিয়ে পড়াশুনা করেছি আমরা পাশ করে যাওয়ার পর বিজ্ঞান বিজ্ঞান ব্যাপারটা শুনতাম আবিষ্কার হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে কিন্তু যেটা আমরা পরখ করলাম বিশেষ করে যেটা আমরা আরো বেশি উপলব্ধ উপলব্ধ হল আর কি সেটা হল এই কোভিডকালে এই কোভিডকালের সময়ই আমরা দেখলাম যে বাড়িতে বসেই ধরুন যে সমস্ত ছেলেমেয়েরা স্কুল যেতে পারলো না দুবছর ধরে পারলো না যাদের সামর্থ্য ছিল যাদের অবস্থা একটু সেইরকম জায়গায় ছিল তারা মোবাইলের মাধ্যমে মোবাইলের অ্যাপের মাধ্যমে বা ইয়ের মাধ্যমে তারা নিজেদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারলো এখন তো প্রযুক্তির যুগ এখন প্রযুক্তির দ্বারা প্রযুক্তির যেমন কিছু ভালো জিনিস আমরা বেছে বেছে গ্রহণ করতে পারি তেমনি যারা বদ খারাপ তারা আবার প্রযুক্তিটাকে সেরকমভাবে ব্যবহার করে আজকে ধরুন আজকে প্রযুক্তির যুগেই আমরা এই যে আজকে আমরা বেতারের মাধ্যমে যে কথাটা সরাসরি বলতে পারি আগে কিন্তু আমরা এরকম বলতে পারতাম না আগেও বেতার ছিল আগেও দূরদর্শন ছিল কিন্তু আমরা তখন বলতে পারতাম না যে চব্বিশ ঘন্টা পরে বৃষ্টি হবে আটচল্লিশ ঘন্টা পরে বৃষ্টি হবে ছত্তিশ ঘন্টা পরে একটা মানে ইয়ে আসবে ঘূর্ণিঝড় আসবে এগুলো কিন্তু আগে আমরা বলতে পারতাম না বলতো আবহাওয়াবিদরা বলতো কিন্তু একদম পারফেক্ট যে টাইমিং যে সময়টা বা সময়সূচিটা বেগটা এইগুলো অতটা নিখুঁতভাবে বলা যেত না যেটা আজকে বিজ্ঞানের দ্বারা আমরা পেয়েছি এবং বিজ্ঞান আমাদিগকে এ ব্যাপারে সাহায্য করেছে